হ্যালো অভিষেক ট্রাভেল থেকে বলছেন আপনার ওখান থেকে যে গাড়িটা আপনি আজকে পাঠিয়েছেন এবং যে ড্রাইভার আপনার গাড়ি চালাচ্ছে তিনি এই করোনার সময়েও কোনো রকম কোনো মাস্ক ছাড়াই গাড়ি চালাচ্ছেন এখন এত সময় সবার মাঝে উনি মাস্ক ছাড়া গাড়ি চালাচ্ছেন এবং আপনি যে গাড়িটা পাঠিয়েছেন সেই গাড়িটা ভীষণ অপরিষ্কার আপনারা কি ঠিকমতো করে দেখে গাড়িটা পাঠান পাঠাতে পারেন না বা ড্রাইভার কি কি এগুলো বলতে পারেন না